আজ রবিবার বলে আমার এখন একটু অন্য খাবার খেতে ইচ্ছে করছে যা ঘরে সচারাচর পাওয়া যায়না এবং আমি তাই আমার প্রিয় রেস্তোরাঁ থেকে আজ চাউমিন আর চিলি চিকেন অর্ডার করতে চাই আমি থাকি পুরুলিয়া স্টেশন পাড়ায় চন্ডীকর লেনে এবং আমি জানি না যে এই এলাকায় খাবার ডেলিভারি দেওয়া হয় কিনা ওই রেস্তোরাঁ থেকে তাই আমি জানতে চাই যে এই এলাকায় খাবার অর্ডার দেওয়া হয় কিনা এবং এই সময়ে সেই রেস্তোরাঁ খোলা আছে কিনা সেটাও আমি জানি না আমি যদি আপনারা যদি আমাকে জানতে পারেন তাহলে আমি খুব উপকৃত হই